মাছ ধরাকে সহজ করার জন্য সরকার তাদের বিভিন্ন রকমভাবে সাহা সাহায্য করে থাকেন যেমন কিছুটা এরিয়া আছে যেসব এরিয়াতে বিভিন্ন দেশের মানুষ কিন্তু সেইখানে গিয়ে মাছ ধরতে পারেন এবং যাতে তাদের কোনো ক্ষতি না হয় তারও কিছু ব্যবস্থা সরকার কিন্তু করে দেন এমন কিছু বিষয়ও রয়েছে যেগুলো সরকার কিন্তু জেলেদের সাহায্য করে থাকেন যেমন তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং মাঝ সমুদ্র থেকে তাদের যাতে বাড়িতে কোনো খবর দেয়ার থাকলে সেরকমের ব্যবস্থা কিন্তু তারা দিয়ে থাকেন বা করে দিয়ে থাকেন এছাড়াও যাতে যেসব মাছগুলি ধরে আনেন সেগুলো যাতে সহজেই তারা বাজারে বিক্রি করতে পারে বা আমাদের বিভিন্ন ভাটি রয়েছে সেখানে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করে দেন